নমস্কার ম্যাডাম বলছি আপনি কি চাষ বাস করেন না আমি একটা বড়ো ব্যবসাদার তো আমি মানে সবজি টবজি কিনি যদি আপনার কাছে সবজি টবজি পাওয়া যায় আপনি কি ধরনের সবজি চাষ করেন আচ্ছা আচ্ছা যদি আপনার সিজিন ওয়াইস সব রকম সবজি পাওয়া যায় তো

আচ্ছা বলছি আপনার কতো টাকা করে জমি চাষ করেন আপনি আঠাশ বিঘে তা অনেকটাই বড়ো জমিতে চাষ করেন আচ্ছা আশেপাশের যে আর কেউ চাষবাস করে আপনাদের ওখানে যাক ঠিক আছে তাহলে দেখি কথা বলা যেতে পারে ঠিক আছে তাহলে আমি ওই যদি হ্যাঁ হ্যাঁ টাকা তো দেবো নগদই কোনো ধার বাকি রাখবো না একদম টাকা পুরো নগদই দিয়ে দোবো কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু আমার সবজি

হ্যাঁ হ্যাঁ যা দাম হবে তো সঙ্গে সঙ্গেই আমি পেমেন্ট করবো এক টাকাও যেন বাকি রাখবো না বলছি আপনাদের ওখানে গাড়ি ফাড়ি ঢোকে ও মাঝে মাঝে রাস্তা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আরো খুবই সুবিধা হলো তাহলে আপনার খরচটা একটু বেঁচে গেলো তা বলছিলাম যে ওই আপনার যে চাষের দাদা আশেপাশে চাষ করছে তাদের সাথে কি মানে কথা বলা যাবে এক দিনে গিলে গেলে আচ্ছা ঠিক আছে